আমি যখন প্রথমবার রান্না করতে যাই তখনকার অভিজ্ঞতা সত্যি স্মরণীয় হয়ে আছে কারণ আমি যখন রান্নার রেসিপিটি করতে যাই তখন প্রথমেই মনে হয়েছিলো যে আমি যে রান্নাটি করবো সেটা সকলে খেতে পারবে কি না বা তার স্বাদ বিস্বাদ হয়ে যাবে কি না আমি ঠিকঠাক করে লবণ ঠিকঠাক করে ঝাল পরিমাণ মতো হলুদ এগুলো দিতে পারবো কি না বা আদৌ আমি সঠিকভাবে রান্নাটা করতে পারবো কি না এই নিয়ে আমি সত্যি একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে এবং ঠাকুরকে আমি ডাকছিলাম যাতে আমি রান্নাটা খুব ভালো করে করতে পারি এবং সকলে সেটা পাত চেটে খেতে পারে আমি মানে সবসময়ে ভয় পেতাম যে যদি রান্নাটা খারাপ হয় তাহলে সকলে কি ভাববে কি মনে করবে যে ছেলেটা রান্না করতে পারে না বা কেমন একটা আমার কাছে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছিলো যে সত্যি যদি খাবারটা না খেতে পারে তাহলে আমার কষ্টটা বিফলে যাবে এটা আমার কাছে সত্যি একটা স্মরণীয় ঘটনা এবং একটা বড়ো অভিজ্ঞতাও বলতে পারেন